অ্যাঁ গত কয়েক দশক ধরে ভারতে বিভিন্ন চাকরির ভূমিকা এসেছে উদাহরণ যেমন ইউটিউবার বিষয়বস্তু নির্মাতা ভ্রমণকারী কমেডিয়ান ইউটিবার থেকে আমাদের ভারতবর্ষে শহর ও গ্রাম অঞ্চলে বহু যুবক যুব যুবতীরা তারা অর্থ উপার্জন করছে ইউটিউবের মাধ্যমে তাদের ছোটো ছোটো নাটক গল্প এবং বিভিন্ন অনুষ্ঠান তারা অনলাইনে প্রেরণ করছে যার জন্যে তাদের একটা উপার্জনের জায়গা তৈরি হয়েছে বিষয়বস্তু নির্মাতা বিষয়বস্তু নির্মাতারা অনেক ক্ষেত্রে আমাদের ভারতবর্ষে উপকৃত হয়েছে ভ্রমণকারী যারা আছেন তারা বিভিন্ন জায়াগায় ভ্রমণের জন্যে গিয়ে অনেক উপার্জন করেছে যারা ভ্রমণকারীর সহযোগিতা করেন তাদের আর্থিক উপার্জনের একটা জায়গা তৈরি হয়েছে কমিডিয়ান যে সমস্ত সিঙ্গেল বা গ্রুপওয়াইস কমিডিয়ান অনলাইনের মাধ্যমে ভারতবর্ষের গ্রাম অঞ্চল তথা শহর অঞ্চলের যুবক যুবতীরা কমিডিয়ান অনলাইনে ফেসবুক ইউটিউবের মাধ্যমে তৈরি করছে তাদেরকে আর্থিকভাবে অনলাইনের পক্ষ থেকে সাহায্য দেওয়া হচ্ছে ভারতের তরুণরা কয়েক দশক পরে বর্তমান সময়ে তারা জীবনের অনেক কাজ খুঁজে পেয়েছে